ভমণ ভ্রমণ আমার খুবই প্রিয় আমি প্রায় দু মাস ছাড়া অন্তর অন্তর ভ্রমণে যাই ভ্রমণ ভ্রমণের মধ্যে সমুদ্রে যেতে আমার খুবই সমুদ্রের ধারে ঘুরতে খুবই ভালো লাগে ভমণ ভ্রমণের ফলে মানসিক সমস্যা বিভিন চাপ থেকে মুুক্ত হয় ভ্রমণ তার জন্য ভ্রমণ খুবই প্রয়োজন ভ্রমণ আমাদের খুবই ভালো আমার খুবই ভালো লাগে বিভিন্ন রকম মন্দির সেখানে নানা জিন নানা জিনিস দেখা এবং কিছু শিক্ষা পাওয়া যায় তার ফলে ভ্রমণ ভ্রমণ আমার খুবই প্রিয়